আমি হস্তশিল্প মেলা থেকে একটা জুটের ব্যাগ কিনেছিলাম জুটের ব্যাগ আমার ভীষণ ভালো লাগে আর তার টেকসইও হয় তার ব্যাগটি বিশেষ গুণ হচ্ছে ওটার ভেতরে নানান রকম ভেতরে জায়গা আছে তার মধ্যে জলের বোতল রাখা যায় জিনিসপত্র রাখা যায় ফাইল রাখা যায় সব সাজার জিনিস যে কোনো জিনিস গুছিয়ে রাখার মতন খুব ভালোভাবে গুছিয়ে জিনিসটা ব্যবহার করা যায় তার গুণগত মানও সুন্দর রঙও খুব ভালো আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা